হ্যাঁ বলুন

ও আচ্ছা না দেখুন এবার পড়াশোনা শিখতে এসছে এবার আমার তো একটা দায়িত্ব আছে তাকে বোঝানোর তাকে শেখানোর তো আমি আমার দিক থেকে আমার মতনভাবেই তাকে মানুষ করার চেষ্টা করি এবার এখানে এরকমভাবে অসুবিধা করলে তো আমার কিছু বলার নেই তবে আমি যতটা চেষ্টা করেছি আমার মতন করে তাকে মানুষ করার এবার সে যদি না ঠিকঠাক করে পড়াশোনা করছে এইবার ধরুন আমার কাছে পড়লেও তো আর হবে না বাড়িতেও নিজেকে পড়তে হবে এবার সেক্ষেত্রে তার যদি এবার অসুবিধা হয় বা এই মারার ব্যাপারটা যেটা বলছেন না এটা তাকে তো আমি বেশি সেরকমভাবে মারি নি তার সাথে আমার হয়তো এই একটু দুটো বেশি কথা কাটাকাটিই হয় আর সেরকমভাবে ওকে মারি নি আমি কখনোই তো এবার যদি কোনো প্রবলেম হয়ে থাকে সেখানে কিছু বলার নেই হুম আচ্ছা তো দেখুন এবার যেটা আপনি ভালো বুঝবেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ